হ্যাঁ দাদা বলছি যে একটা টিকিট বুক করতে হতো তোমার হাওড়া টু চেন্নাই মেল বুঝলে নাম্বারটা হচ্ছে মনে হয় ওয়ান টু এইট টি নাইন রয়েছে তা আমার টিকিটটা হচ্ছে তুমি একটুখানি চেক করো তো দাঁড়া এক সেকেন্ড আমাকে ডেটটা একটু দেখতে দাও বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের দেখো তো ও ওই দিনকে কোনো টিকিট আছে কি না অ্যাভেলেবল

আমরা এই দুজন যাব না না আমি আর আমার মা যাব হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে ওই আপার আছে আপারে করো না যে লোয়ার হয় লোয়ারেতেই সুবিধা হয় কেননা বয়স্ক তো তাদের উপরে একটু উঠতে অসুবিধা না না একটা লোয়ার করে দিন আমার কোনো অসুবিধা নেই আমার মিডলে হলেও কোনো অসুবিধা নেই একটা মাস্ট লোয়ার লাগবে

অক্টোবরের ছাব্বিশ তারিখে রবিবার দিন সরি শনিবার দিন

আচ্ছা স্লিপারের মধ্যেই খোঁজ

আচ্ছা আর কেন প্রাইস কেমন কী আছে দাদা আর কনফার্ম টিকিট পাব তো কত করে দেবো কত আচ্ছা আর কী বলে টিকিট আছে টিকিট পুরো কনফার্ম তো

ঠিক আছে তাহলে দাদা আমি আপনাকে ইউপিআই নাম্বারটা আপনি একটুখানি পাঠান আমাকে আমি আপনাকে তাহলে পাঠিয়ে দিচ্ছি ওই টাকাটা আর এই নাম্বারটায় হ্যাঁ এ ছাব্বিশে অক্টোবর দাদা ঠিক আছে আপনি এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি টিকিটটা শুধু এখান নাম্বারে একটু পাঠিয়ে ঠিক আছে ঠিক আছে দাদা রাখলাম